সময়ের সাথে সাথে আমাদের এখানে নারীদের অনেক রকমই ভূমিকা চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে তার মধ্যে একটা হল আগে নারীদেরকে কোথাও বাইরে বেরোতে দিতে হতো না কিন্তু এখন নারীদেরকে সব জায়গায় বেরোনো দিতে হয় রাত্রেবেলা এখন আগে যেমন নারীদেরকে বের করতে দিত না কিন্তু এখন নারীরা প্রায় সবসময় বাইরে কাজ করছেন তো সেই জন্য নারীদের অনেকটাই পরিবর্তন হয়েছে আগে মেয়েদেরকে যেই চোখে দেখা হতো এখন তার অনেকটাই উলটো রকম চোখে দেখা হয় মানে অনেকটাই পরিবর্তন মেয়েদের মেয়েদের আগে সব মনে করা হতো যে ঘরে থাকবে ঘরের কাজই করবে কিন্তু এখন সেটা হয় না এখন মেয়েদের বাইরেও যায় বাইরের কাজও তারা সামলায় তো বাইরেটাও তাদের জগত হয়ে গেছে শুধুমাত্র যে মেয়েদের ঘরটাই জগত ছিল এমন কোনো ব্যাপার এখন আর নেই এখন তারা বাইরে যাচ্ছে সুন্দর কাজ করছে রাত্রিবেলাও আসছে হ্যাঁ তবে একটু ভয় লাগে প্রচুর রাত হয়ে গেলে তখন তো মেয়েদের একটা সেফটির ব্যাপার থাকে তো সেটা এখন পর্যন্ত অতটা পরিবর্তন হয় নি কিন্তু হ্যাঁ তবুও এখন মানুষ মেয়েরা নটা দশটা পর্যন্ত কাজ করে তারা বাড়ি আসছে কিন্তু আগেকার আমি নিজের চোখে দেখেছি আমার মা ঠাকুমা এরা সবাই ঘরে ঘরবন্দি ঘর থেকে কোথাও বেরোয় নে তো ঘরেই তারা কাজ করতো ঘরে থেকেই তারা সবকিছু দেখতো কিন্তু বাইরের জগতটা যে দেখা তাদের দরকার সেটা তারা মনে করতেন কিন্তু আমি নিজে একজন মেয়ে হয়ে সেই কাজটা করি আমি বাইরে যাই বাইরে গিয়ে কাজ করি